আমাদের গ্রামের লোকেদের বাচ্ছাদের তাদের শিশুদের পোলিও থেকে রক্ষা করার জন্য অনেক বাচ্ছাদেরই ছোটোবেলা থেকে পোলিও পোলিও রোগ হ পোলিও রোগ থাকে তাই তাদের তাই এখন তাদের জন্য অনেক ওষুধ ভ্যাকসিন হ্যাঁ বেড়িয়ে গেছে এক বছর বাচ্ছা এক বছর থেকে এক বছর থেকে একদম ছোটো বাচ্ছা এক বছর বাচ্ছাদেরও এখন পোলিও আছে তাই এক বছর থেকে পাঁচ বছর অব্দি বাচ্ছাদেরকে পোলিও খাওয়ানো হয় তাদের তাদের তাদের পরিবারের বাবা মা তাদেরকে সুরক্ষিত রাখার জন্য পুষ্টিকর খাবার খাওয়া পুষ্টিকর খাবার খাওয়ান তাও টিট এবং তাদের পোলিও রোগ থাকার জন্য তাদের এখন থেকে অনেক ভ্যাকসিন ওষুধ এবং অনেক ট্রিটমেন্ট আছে তা যদি তাই তাদের যদি একজনের শরীর পোলিও রোগ হয় তাদের জন্য একদম বাচ্ছা থেকে তাদেরকে পোলিও পোলিও খাওয়ানো হয় এবং যদি প্রথম থেকে তাদের পোলিও রোগ থাকে তাদের তাদের জন্য ট্রিটমেন্ট ভ্যাকসিন অনেক কিছুই বেড়িয়ে গেছে এবং তারপরেও তাদের বাবা মা তাদেরকে পুষ্টিকর পুষ্টিকর খাবার খাওয়ান তাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন এবং হচ্ছে যাতে ভালো রাখার ভালো রাকতে পারে তাদের জন্য অনেক খাবার দাবার ফল ফলমূল ইত্যাদি খাবার দাবারের ব্যবস্থা করেন যাতে তারা ভালো খেয়ে ভালো থাকতে পারে এবং সুস্থ সুস্বাস্থ্য সুস্বাস্থ্য হয় পোলিও পোলিও রোগের জন্য অনেকে পোলিও রোগের জন্য এখন যদি কারোর পোলিও রোগ কোনো বাচ্ছার পোলিও পোলিও রোগ থাকে তাদের তাদেরকে ওষুধ ওষুধ এবং ভ্যাকসিনের দ্বারা ভ্যাকসিন দেওয়া হয় যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে সুস্থ হয়ে যায়